হ্যাঁ একটা লম্বা বাইকিং ট্রিপ বা ট্যুরের জন্য আমাকে যেগুলো প্রস্তুতি আমাকে নিতে হবে সেগুলো হচ্ছে যে আমাকে সর্বপ্রথম একটা বাইক যে বাইকটা আমি নিয়ে যাব সেই বাইকটা অবশ্যই ভালো থাকতে হবে কোনো রকম অসুবিধা থাকলে হবে না কারণ যেহেতু আমি লম্বা ট্রিপে যাচ্ছি তার পরে আমাকে বাইকে পর্যাপ্ত আমাকে পেট্রোল পেট্রোল ভরতে হবে দেন আমাকে নিজের সাথে হাত গ্লাভস হেলমেট তো আমার তাছাড়াও মানে আমাকে সেফটির জন্য যেইগুলো দরকার আমাকে বিভিন্ন ধরনের আসবাবপত্র খাবার জিনিস তার পরে জল তার পরে জ্যাকেট তো বাইকে গেলে তো ঠান্ডা তো লাগবে তো জ্যাকেট নিতে হবে তার পরে হাত গ্লাভস পরতে হবে তো এগুলো তো অবশ্যই আমাকে নেওয়া দরকার এগুলো অবশ্যই আমাকে নেওয়া দরকার এবং এইগুলো আমাকে প্র প্রস্তুতি নিয়ে থাকে নিয়ে আমি অবশ্যই এগুলোই আমি সবসময় যখন ট্যুরে যাই তো আমি এই সবই নিয়ে থাকি কারণ অবশ্যই আপনার তো রাস্তাঘাটে বেরলে আপনাকে সেফটি নিয়ে বেরতে হবে আর আপনি যখন লম্বা ট্যুরে যাচ্ছেন তো সেই জন্য আপনাকে তো অবশ্যই সব কিছু সেফটি আপনার সেপ সেফটিটা হিসাব করে আমাকে ভেবে আপনাকে বেরতে হবে তো আমি এটাই বলব যে অবশ্যই যারা বা বাইকিং বা বাইকিং বা টি টিরে বা ট্যুরে যান তো অবশ্যই তারা তাদের মানে সেফটির যে সব কিছু আসবাবপত্র নিয়েই যাবেন আর অবশ্যই যেটা বলব হেলমেট যেহেতু বাইকে যাচ্ছেন তো অবশ্যই হেলমেটটা পরবেন আর বাইক সবসময় খুব স্পিডে না গিয়ে মানে মিডিয়াম কিংবা মিডিয়াম ইয়েতে গে যাওয়াটাই ভালো বেশি জোরে বা বেশি স্পিডে আপনাকে বাইক না চালানোই ভালো তো আমি বেসিক্যালি বলব যে এই সব জিনিসগুলোই আপনি নিয়ে যাবেন